আমার জীবিকা বিদ্যুতের ওপর নির্ভর করে না কিন্তু আমাদের আশেপাশে এর সবার জীবিকা বিদ্যুতের ওপর নির্ভর করে বিদ্যুৎ আমাদের যে কোনো কাজে ব্যবহার হয় বিদ্যুৎ ছাড়া আমরাও অচল বিদ্যুৎ আমাদের সব কাজে ব্যবহার করা হয় আমাদের দেশে এমন এখন এমন কোনো কাজ নেই যে সেটাই বিদ্যুৎ ব্যবহার হয় না বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র বৈদ্যুতিক জেনারেটার সাহায্য বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় জেনারেটারগুলির তাপ ইঞ্জিনিয়ার ফসল জ্বালানি বা নিউকলিয়ার ফিশন বিক্রিয়া ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে পুরো প্রবহমান জনধারা বা বায়ু সঞ্চিত শক্তি গতিশক্তিকে ও বিদ্যুৎ শক্তি তৈরি করতে কাজে লাগে এটা বা একটা বাড়িতে লাইট ফ্যান চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন থাকে আর আপনি পুকুরে বা ফসলে ফ আমরা পুকুরে বা ফসলের জল জল দেবো দেওয়ার জন্য ও ও সেই মটর চালাতেও বিদ্যুতের ব্যবহার করা হয় আমাদের এখ এমন কোনো কাজ নেই বিদ্যুতের ব্যবহার হয় না আমরা যেসব অটো গাড়িতে চলাচল করি সেটা চালাতে ব্যা ব্যাটারি আর ব্যাটারি চালা চার্জ হতে তখন সেই গাড়ি চলে বিদ্যুৎ লাগে আর এখনকার মানুষ এই বিদ্যুৎ ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না কিন বিদ্যুৎ ব্যবহার করে এসি চালাই ফ্যান চালাই লাইট চলে জলের মটর চলে আর যখন কারেন্ট থাকে না তা থাকে না চলে যা বিদ্যুৎ ছাড়া আমাদের এখানে কোনো কাজ হয় না যেমন যেমন কারেন্ট অনলাইন করা যায় না কারেন ব্যাংকের কাজ করা যায় না বিদ্যুৎ ছাড়া আমাদের এখানে কিছু হয় না বড়ো বড়ো কারখানাও কারখানাতেও বিদ্যুতের বিদ্যুৎ না হলে কিছু চলে না কারে বিদ্যুতের বিদ্যুৎ নাহলে কোনো গাড়ি চলে না বিদ্যুৎ নাহলে ট্রেন চলে না বিদ্যুৎ নাহলে অনলাইন হয় না বিদ্যুৎ আমাদের ঘরে ঘরে সব কিছু হ্যাঁ সব কিছুই হয় বিদ্যুৎ ছাড়া আমরা আমরা অচল জমিতে জল তুলতে মটর মটর মটর লাগে মটরের সাহায্য মটর চালানোর জন্য বিদ্যুৎ লাগে বিদ্যুৎ লাগে জমিতে জমিতে হ্যাঁ জল তোলার জন্য মটরের সাহায্যে বিদ্যুৎ লাগে আমার কিছু অনলাইন করার জন্য বিদ্যুৎ বিদ্যুৎ লাগে বিদ্যুৎ ছাড়া আমরা অচল বড়ো বড়ো কারখানায় মেশিন পত্র সব কিছুই বিদ্যুত বিদ্যুতের দ্বারাই চলে বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেলে আমাদের অনেক অসুবিধা হয় যেমন যেমন কোনো কিছু চলে না কোনো কিছু চলে না কোনো কাজ হয় না বিদ্যুৎ চলে গেলে আমাদের আমাদের কোনো কোনো কিছুই করা সম্ভব হয় না বিদ্যুৎ বিদ্যুৎ চলে দিলে আমাদের অন্য কিছু ব্যবহার করতে হয় কোত্তে যাদের বা যারা মধ্যবের যাদের বা যারা মধ্যবিত্ত তাদের বাড়ি ইন্টার তাদের বাড়ি ইন্টার নেই ইনভারটার নেই ইনভারটার নেই যারা যারা আর যারা বড়ো লোক তাদের তারা ইনভারটার তাদের বাড়ি ইনভারটার আসে ইনভারটার থাকা ইনভারটার থাকায় অনেক সুবিধা হয় কারণে যা ইনভারটার থাকলে কারেন্ট চলে গেলেও বাড়িতে লাইট চলে ফ্যান চলে সব কিছুই হয় কিন্তু বেশি কিন্তু ইন্টারভ্যা ইনভারটার মধ্যবিত্তদের বা ইনভারটার সব বাড়িতে থাকে না থাকে না অনেক সময় এই অনেক সম অনেক সময় কারেন চলে গেলে মানুষরা সোলার সোলার ব্যাটারি সোলার জ্বালাই ব্যাটারিতে ব্যাটারির সাহায্যে লাইট জ্বালায় জেনার্টারের সাহায্যে লাইট জ্বালায় এবং আগে এবং আগেকার মানুষ আগেকার মানুষ আগেকার মানুষ বেটে আর টেমি জ্বালিয়ে টেমি জ্বালিয়ে থাকে বিদ্যুৎ শক্তি আমাদের অনেক কাজে ব্যবহার করি বেশিরভাগ জেবি রেজারেটার এয়ার কন্ডিশান পাম্প এবং আমাদের দেশে বড়ো বড়ো শিল্প কারখানায় মেশিনে এসি এসি শক্তি দিয়ে চলে আবার আমাদের দেশে যেসব কম্পিউটার ল্যাপটপ আরও ডিজিটাল যেসব জিনিসগুলো আছে সব কিছু সব কিছুতেই বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয় বিভিন্ন ভ্যালেজের মাধ্যে পরিবর্তনে এসি পাওয়া যায় এখন আমাদের দেশে যেগুলোতে আসে অনেক সুবিধাজনক এবং বত বত্তহীনতা যন্ত্রপাতি এ এটিকে ব্যবহার করতে পারে বিদ্যুৎ ছাড়া আমরা অচল বিদ্যুৎ আমাদের অনেক বিদ্যুৎ আমাদের প্রত্যেক কাজে লাগে যেমন কাজে লাগে যেমন যেমন কম্পিউটার চালাতে বিদ্যুৎ লাগে গাড়ি চালাতে বিদ্যুৎ লাগে লাইট চালাতে বিদ্যুৎ লাগে ফ্যান চালাতে বিদ্যুৎ লাগে এসি চালাতে বিদ্যুৎ লাগে বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া আমাদের সব কিছুই অসম্ভব বিদ্যুৎ বিদ্যুৎ না থাকলে আমাদের মানব মানব জীবিকা মানব জীবিকা বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে বিদ্যুৎ চলে বিদ্যুৎ ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব নয়